বাগান করার জন্যে আমাদের মোটামোটি কোদাল কাটারি প্রয়োজন কারণ কোদাল দিয়ে মাটি কাটতে হবে মাটি কেটে আমাদের ফুল গাছ কি সবজি ফবজি লাগানোর ব্যাপার আছে সেগুলো আবার তার দিয়ে ঘিরতে হবে তার দিয়ে না ঘিরলে একটু প্রবলেম আছে আর কাটারি কোদালটা নিতে হবে এই কারণেই যে একটু গর্তটা বেশি করে আমাদের খুঁড়তে হবে ঠিক আছে সাইডে ঘাস ফাস ছাঁটতে হবে ঠিক আছে মাটিগুলো ভালো করে ভরাট করতে হবে না ভরাট করলে জল ঢুকে যাবে সেই জন্যে আমাদের এই কাটারি কোদালগুলো ব্যবহার করতে হবে আর বেশি পরিমাণে আমাদের মাটিটা সাইডে দিতে হবে ঠিক আছে যাতে সবজির কোনো অসুবিধে হয় না হয় আর কোদালটা দিয়ে আমাদের মাটিটা ভরাট করতে হবে সাইডে আমাদের মাটি দিতে হবে ঠিক আছে যাতে একটু জাল দিয়ে ঘিরতে হবে একটু বেড়া দিতে হবে ঠিক আছে যাতে গরু ছাগল না ঢুকে পড়ে এর জন্যে আমরা এসব করতে হবে তা নাহলে আমাদের ব্যবসার অসুবিধা হয়ে যাবে আর হচ্ছে কোদাল কাটারি হচ্ছে ছোটো ছোটো গাছপালাগুলো যেগুলো ছোটো ছোটো ঘাস ফাস সেগুলো কেটে সাইড করতে হবে